হ্যালো দুধওয়ালা দিদি বলছেন হ্যাঁ তো বলছি আপনি কেমন দুধ দিয়েছেন এইবারে তো আমার বাচ্চা তো খেয়ে অসুস্থ হয়ে পড়েছে দুদিন ধরে আমার ছেলের খুব শরীর খারাপ দুধ খেয়ে না অন্য কিছু খেয়ে হয় নি আপনার গরুর দুধ খেয়েই হয়েছে আপনি দুধে কি মিশিয়েছেন এরকমভাবে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে না আমার ছেলে কিছু খায় নি আমার ছেলেকে তো আমি প্রতিদিন বিকালে দুধ খাইয়ে খেলতে পাঠাই তো আমি দেখলাম যে আজকেও প্রতিদিনের মতোন কালকেও দুধ খেয়ে খেলতে গিয়েছিলো তো সেই খেলতে গিয়ে বাড়ি ফিরে এসে থেকে যে অসুস্থ হয়ে পড়েছে তার পেটের যন্ত্রণা হচ্ছে সেই পেটের যন্ত্রণা কমছে না তো আমি ডাক্তারের কাছকে নিয়ে গেলাম ডাক্তার বললো যে কিছু এমন কিছু জিনিস খেয়েছে যার মধ্যে কিছু মেশানো ছিলো তো আমার ছেলে দুধ ছাড়া তো অন্য কিছু খায় নি আর আপনার দেওয়া আপনার গরুর দুধই খেয়েছে তাহলে আপনার গরুর দুধ খেয়েই আমার ছেলে অসুস্থ হয়েছে না আমি আমিও তো আপনাকে এতো দিন অভিযোগ করি নি আজকেই কেন হঠাৎ করে অভিযোগ করছি নিশ্চই কোনো অভিযোগের কারণ আছে সেই জন্যই অভিযোগ করছি সেটা তো আর আমি বলতে পারবো না কিন্তু আমার ছেলে এখন অসুস্থ হয়েছে আপনার গরুর দুধ খেয়েই হয়েছেন তো আপনি দুধে নিশ্চই কিছু মিশিয়েছিলেন তা নাহলে এটা হতো না কিন্তু এটা তো হতে পারে না আমি তো আমার ছেলেকে বারবার বলে দিয়েছি বাইরের কোনো জিনিসই আমাকে না জিজ্ঞাসা করে খায় না তো আর আপনি বলছেন যে আমার ছেলে অন্য কোথাও কিছু খেয়ে নিয়েছে অসুস্থ হয়ে গেছে আপনার দোষকে এড়ানোর জন্য বলছেন না হ্যাঁ সেটা তো আমি ডাক্তারের কাছে রিপোর্ট করলেই জানতে পেরে যাবো না যে আমার বাচ্চার কি খেয়ে অসুস্থ হয়েছে তো আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম আপনার গরুর দুধ খেয়েই আমার ছেলে অসুস্থ হয়েছে এটা আমি জানি তো আমি কিন্তু আপনাকে ছাড়বো না না আমি আপনার বদনাম দিচ্ছি না আমি আপনাকে জিজ্ঞাসা করার জন্যেই ফোনটা করছিলাম আপনিই এরকমভাবে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি আপনি কি ভুলবশত কিছু পড়ে গিয়েছিলো দুধে বা কিছু সেটাই আমি জিজ্ঞাসা করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি কি বলে তারপরে আপনাকে আবার ফোন করবো রাখছি এখন